আমি শরৎচন্দ্রের উপন্যাসগুলি পড়তে খুবই ভালোবাসি তার মধ্যে শরৎচন্দ্রের পল্লী সমাজটা আমার খুবই ভাল লাগে কারণ এটাতে গ্রামগঞ্জের একটা পল্লী সমাজের ইতিহাসটা বর্ণিত রয়েছে যে কীভাবে আগেকার জমিদাররা সাধারণ মানুষের ওপরে অত্যাচার করত এবং কিছু কিছু মানুষ এসে এই জমিদারদের বিরুদ্ধে এসে দাড়িয়ে প্রতিবাদ করত সাধারণ মানুষের উপকার করত এবং সাধারণ মানুষের বিপদে আপদে এ কোনও কিছু ভয়ডর না করেও তারা মানুষের কাছে দাঁড়াত এই ঘটনাটা আমাদের গ্রামের অঞ্চলে প্রায়ই ঘটে থাকে সেটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এ খুব ভালোভাবে বর্ণিত করেছে এটি যখন আমি বারবার পড়ি তখন আমি আমার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতিগুলো যেন পুনরায় উচ্চারণ করতে পারি তাই আমার এই বইটি পড়তে ভাল লাগে এবং এই বইটি আমি তাই বারবার পড়ি